আমি রোজ কলেজ ছুটির পর বন্ধুদের সাথে ফুটবল খেলা পছন্দ করি হ্যাঁ ফুটবল একটি আবেগ ফুটবল একটি আবেগের নাম এই এই এ আবেগ শুধু ফুটবল খেলা দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি ঘিরে থাকে খেলার মধ্যেও এই খেলার মধ্যে থাকে নব্বই মিনিটের সীমাবদ্ধতা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট করে আমি এই ফুটবল খেলা পছন্দ করি ব্রাজিলের ব্রাজিল টিমকে আমি বেশ পছন্দ করি ফুটবল খেলার দিক থেকে আরও বেশি ফুটবল খেলা হয় অনেকগুলি টুর্নামেন্ট চলে যেমন ফুটবল ওয়ার্ল্ড কাপ কোপা অ্যামেরিকা ইউরোকাপ আরও অনেক কিছু এই ফুটবল ফুটবল মাঠের দৈর্ঘ্য প্রস্থের মান নব্বই থেকে একশো দশ মিটার বাই পঁয়তাল্লিশ থেকে নব্বই মিটার মাঠের দুই প্রান্ত রেখা বা গোল লাইনের মাঝামাঝি স্থানে সাত দশমিক বত্রিশ মিটার ব্যবধানে দুটি খুঁটি বা গোলপোস্ট থাকে গোলপোস্টের উচ্চতা দু মিটারের মতো এবং এর ওপরে আড়াআড়িভাবে একটি ক্রসবার থাকে প্রতিটি গোলপোস্ট থেকে প্রায় পাঁচ মিটার দূরত্বে স্থাপিত এবং পাঁচ মিটার দীর্ঘ দুটি সরলরেখাকে আড়াআড়ি সরল রেখা দিয়ে যুক্ত করে চিহ্নিত করা হয় গোল এরিয়া খেলে খেলে এই গোল এরিয়ার মধ্যে দিয়ে গোলপোস্টে ভিতর দিয়ে গোল করলে হয় এক পয়েন্ট এইভাবে গোলপোস্ট থেকে ষোলো দশমিক পাঁচ মিটার দূরত্বের চিহ্নকে এরিয়াকে বলা হয় পেনাল্টি এরিয়া একটি আদর্শ ফুটবলের পরিধি আটষট্টি সেন্টিমিটারের মতো এবং এর ওজন হয়ে থাকে প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ গ্রাম মাঠে খেলায় প্রত্যেক দলে এগারো জন করে খেলোয়াড় থাকেন এর মধ্যে একজন থাকেন গোলকিপার একজন পেনাল্টি সীমানার ভিতরেই থাকেন একে একপক্ষের গোলবারের ভিতর দিয়ে বল চলে গেলে প্রতিপক্ষ একটি গোল পায় এভাবে নব্বই মিনিটের খেলায় যে পক্ষ বেশি গোল পায় তাকে জয়ী ঘোষণা করা হয় বল মাঠের বাইরে গেলে লাথি মেরে তা বা হাত দিয়ে নিক্ষেপ করে আবার খেলা শুরু করতে হয় খেলা পরিচালনার জন্য একজন রেফারি ও দুজন সহকারী রেফারি থাকেন বর্তমানে গোলবারের পিছনে আরও একজন করে রেফারি থাকেন গোল হয়েছে কি না তা পর্যবেক্ষণ করার জন্য ফুটবল খেলা প্রথম চালু হয় কো ফুটবল খেলা প্রথম কোন দেশ চালু করে সেটা এখনও বিতর্কের নাম অনেকেই জান জানতে পারেনি যে প্রথম কোন দেশ ফুটবল খেলা চালু করেন অনেকেই ধরে নেন যে গ্রিস এই খেলাটি প্রথম চালু করে